হ্যালো বলছি আপনি সে ফটোগ্রাফার বলছেন তো বলছি আমি এসেছিলাম আর কি অনুপম আচ্ছা আমাদের কলেজে অ্যাডমিশনের জন্য কিছু ফটো লাগবে পাসপোর্ট সাইজের আর কি আমার একার না কলেজের অনেক স্টুডেন্টেরই লাগবে তো আপনি কি ফটোগুলো দিতে পারবেন দোকানে বলতে আমাদের প্রায় তো এক দেড়শো জনের মতো ফটো তুলতে হবে দোকানে গিয়ে কি তোলাটা সম্ভব হবে

হ্যাঁ সেই ব্যবস্থা করে দেবো আমাদের কলেজে চলে আসবেন কলেজে হচ্ছে একটা রুমের ব্যবস্থা করে দেবো সেখানে আপনি ফটোগুলো তুলে দেবেন হ্যাঁ বলছি ফটোগুলো প্রিন্ট করে দিতে কতদিন সময় লাগবে মোটামুটি তার পরের দিনে তো অন্তত দিতেই হবে কেন না অ্যাডমিশনের ব্যাপার আছে তো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই সবার কিন্তু তিন কপি করে লাগবে হুঁম তো আপনি কত টাকা করে নিবেন কুড়ি টাকা করে তো এমনি নর্ম্যালি সবাই নেয় আর হচ্ছে এত জন সবাই তুলবে একসাথে তবু একটু কম সম করে দেখুন হ্যাঁ ঠিক আছে সেটাই তাহলে ভালো হবে আর বলছি আপনাকে অ্যাডভান্স কিছু পেমেন্ট করতে হবে না কি

ঠিক আছে আমি আপনাকে আপনার সাথে দরকার হলে বিকেলে যেয়ে দেখা করে আসবো ঠিক আছে ধন্যবাদ